আমার বাড়ির পাশে এলাকাগুলিকে হাইজেনিক রাখার জন্য আমি সর্বপ্রথম আমার বাড়ির আশেপাশে যে সমস্ত পাত্রগুলিতে জল জমে আছে সেগুলিকে সমস্তকে জলগুলি ফেলে দেবো এবং তাতে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেবো যাতে না সেই এখানে আবার জল জমতে পারে তাই সেই পাত্রগুলিকে উলটো করে রেখে দেবো আর সমস্ত পাত্রগুলিতে ব্লিচিং পাওডার দিয়ে দেবো যাতে না আর তাতে মশায় ডিম পাড়তে পারে এবং আমার বাড়ির উঠোনটি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দেবো আর বাড়িতে আগত মানুষজন এবং নিজেরাও যখন বাড়িতে প্রবেশ করবো সাবান দিয়ে ভালো করে হাত পা ধুয়ে নেবো ও এবং নানারকম আশেপাশের মানুষদেরকে সচেতনতা জানাবো যাতে না এই বর্ষাকালে এই মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া ঘটে তাই মশারি খাটিয়ে আমরা ঘুমবো এবং নানা রকম ব্যবস্থার মাধ্যমে রোগজ্বালা থেকে মুক্ত থাকার জন্য জীবাণু থেকে মুক্ত থাকার জন্য হাত বারবার হাত ধোব এবং খাবার আগে হাত ভালো করে হাত ধু ধুয়ে নেবো ও ও রাত্রে বেলা ঘুমোতে যাওয়ার আগে ভালো করে মুখ ধুয়ে খাবার পর মুখ ধুয়ে নেবো